হ্যালো হ্যা আপনি কে বলছেন হ্যাঁ হ্যাঁ হ্যাঁ কাজ কলকাতায় গেলেই ভালো হয় না কি কলকাতায় তো গাড্ডার কাজ আসে জলপাইগুড়িও আছে হ্যাঁ কলকাতায় থাকলে নিকটে তো তা আসা যাওয়া যায় হ্যাঁ জলপাইগুড়ি গেলে তো টাকা বেশী দেবে তার কলকাতায় থাকলে বাড়ি আসা যাওয়া যায় তো আর এই তো জলপাইগুড়ি গেলে কি ভালো হবে গেলে যাওয়া যাবে আচ্ছা তাহলে জলপাইগুড়ি গিলি আরও আরও লোক যাচ্ছে আচ্ছা তাহলে আচ্ছা তাহলে ওখানে যাবে বলছো আচ্ছা তাহলে হুঁ যাওয়া যাবে হ্যাঁ যাওয়া যাবে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ তুমি তালে রেডি থেকো